আমি গত সপ্তাহে অনলাইনের মাধ্যমে একটি বস্ত্র বিক্রয়ের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে একটি প্যান্ট ক্রয় করেছিলাম দু দিন পর ঐ প্যান্টটি আমার হাতে এসে পৌঁছোয় প্যান্টটির রং খুবই আকর্ষণীয় ও সুন্দর এবং প্যান্টটি পরেও বেশ স্বস্তি বোধ করা যায়